ন লাখ নব্বই হাজার নশো নিরানব্বই আট লাখ নিরানব্বই হাজার আটশো সাতানব্বই পাঁচ লাখ চার হাজার চারশো চুয়াল্লিশ চল্লিশ হাজার দুশো নিরানব্বই চার লাখ পঁয়ত্রিশ হাজার চারশো পঁচানব্বই